হ্যালো মা অন্নপূর্ণা হোটেল থেকে বলছেন বলছিলাম যে আমি মোটামুটি এক ঘন্টা আগে একটা খাবার অর্ডার করেছিলাম আপনাদের এই রেস্তোরাঁতে তো সেখান থেকে আমার খাবারটা এখনো পর্যন্ত আসেনি এবং আপনাদের এখান থেকে যে ছেলেটি খাবারটা দিতে আসছিল মানে যে ডেলিভারি পার্টনার ছিল তাকে আমি ফোন করছি কিন্তু সে আমার ফোনটা তুলছে না আমি বারংবার ফোন করছি কিন্তু সে কোনো মতেই আমার ফোনটা তুলছে না আমি অন্য নাম্বার থেকেও তাকে বেশ কয়েকবার ফোন করেছি কিন্তু তিনি আমার ফোনটা কোনো মতেই ধরছে না এবার আমার তো খাবারটা আসতে দেরি হচ্ছে আমার বেরোনোর ব্যাপার আছে তো দয়া করে আমাকে জানান যে কেন উনি ফোনটা ধরছে না কোনো অসুবিধা হয়েছে কিনা কিংবা যদি ওনার কোনো আর অন্য কোনো নাম্বার থাকে তাহলে আমাকে নাম্বারটা দয়া করে দিন যাতে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি এবং খাবারটা আমি ঠিকঠাকভাবে নিতে পারি